আমার বাগান তৈরি করার শখ হচ্ছে খুব ছোটো থেকেই বাড়ির সামনা সামনি ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাটায় আমি বিভিন্ন রকম বাগানে ফুল গাছ নারকেল গাছ ফলের গাছ এগুলো লাগাবো খুব ভালো লাগে বাগান তৈরি করতে সেই বাগানে আমার ছোট্ট ছোট্ট গাছে যখন ফুল ধরবে সেই গাছগুলো প্রথমে আমি রোপন করে নিজের হাতে জল দেব সার দেব কুপাবো তারপর সেই গাছগুলো ধীরে ধীরে বড়ো হবে তখন দেখতে খুব ভালো লাগবে এবং গাছে ফুল হবে তখন সেই ফুলগুলো তুলে আমি দেবতার পায়ে অর্পণ করতে পারবো দেবতাকে পুজো করতে পারবো বিভিন্ন স্থানে দেবমন্দিরে দিতে পারব এবং সেই ফুলগুলো দিয়ে মালা গেঁথে কখনো আমি আমার ঠাকুরের গলায় দেব এগুলোর জন্য আমার ফুলতো লাগবেই প্রতিদিন সকাল হলেই দৈনিক পুজোর জন্য একটা ফুল লাগেই সেই ফুলটা আমি আমার নিজের বাগান থেকে পাবো আমি যেমন আমার নিজের বাড়ির তে ভালোবাসি বাড়ির লোকজন বাড়ির কাজকর্ম সেরকম আমার বাগান তৈরিটাও খুব শখের মধ্যে একটা পরে আবার কিছু ফলের গাছ লাগাবো যেমন নারকেল আম লিচু কাঁঠাল পেঁয়ারা এগুলো আমাদের গ্রামাঞ্চলে হয়েই থাকে সবার বাড়িতে একটু যত্ন করলেই ওগুলো লাগিয়ে তখন নিজের হাতে ছোট্ট থেকে তাদেরকে দেখবো যাতে না সেই গাছগুলো গরু ছাগল খেয়ে নিতে পারে সেই ব্যবস্থা রাখবো চারদিক বেড়া করে রাখতে হবে ঘিরে রাখতে হবে নাহলে ফাঁকা জায়গা থাকলে তো খেয়েই নিবে সেগুলো যখন আস্তে আস্তে বড়ো হতে থাকবে তার গাছে ঠিকমতো সময়ে সার দিতে হবে মাটি দিতে হবে জল দিতে হবে খাদ্য খাবারতো দিতেই হবে সব গাছে সময় মতো ঐগুলো দিলে ওষুধও দিতে হতে পারে ফুল গাছ বা ফলের গাছে সেই ওষুধ দেওয়ার পর সেই ওষুধ দেওয়ার পর কাজ হলে তখন দেখবো যখন ছোটো ছোটো আমার হাতে নিজের তৈরি চারাগাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে ফলগাছগুলো তারপর এক সময় ফল ধরছে তখন সেগুলো দেখতে কি ভালোই লাগবে নারকেল গাছে যেমন সবুজ অবস্থায় কা আমরা ডাব পাবো না তারপর শুকিয়ে গেলে নারকেল পাবো কাঁঠাল গাছেও সেই একই রকম কাঁচাটা রান্না করে খাওয়া যাবে পাকাটা এমনি খাওয়া যাবে বা ঠাকুরকে দেওয়া যাবে পেঁয়ারা সব ফলগুলো গাছগুলোও বাগানে খুব ভালো রাখবো এবং যাতে দেখবো যে ওগুলো যাতে না নষ্ট হয় সেরকম ফল বাগান হলে আমি শুধুমাত্র ফল আর ফুল নিয়েই ব্যস্ত থাকবো বাগানটা এতো সুন্দর করবো যে আশেপাশে মানুষজন দেখে বলে যাতে এই বাগানটা খুব সুন্দর এই বাগানটা তো দারুন সুন্দর মানুষ যেমন দাঁড়িয়ে পাঁচটা মিনিট দেখে আমার ওই বাগানটা আর আমার নিজেরও খুব ভালো লাগবে বিকালে হয়তো আমি ওই বাগানে একটা চেয়ার নিয়ে গিয়ে বসলাম আমি দেখলাম আমার নিজের হাতের গাছগুলো এতো সুন্দর হয়েছে চারিদিকে তাকিয়ে দেখলাম কি সুন্দর সব সবুজে সবুজে ভরা ফুল ফলে ভরা আমার বাগান থাকবে এটা আমার খুব শখ আর আমি এটা ভবিষ্যতে করারও চেষ্টা করবো